আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি গ্রামের মানুষ অত্যন্ত কষ্ট করে দিনযাপন করে তাদের দিন আনা দিন খাওয়া এইভাবেই তাদের দিন চলতে থাকে এর মধ্যে যদি তারা বেশি কিছু করতে চায় তাদের বাড়ি বানানো বা মেয়ের বিয়ে দেওয়া যখনই করতে চায় তখনই তাদের আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় তাদের হাতে পর্যাপ্ত টাকা থাকে না তারা মনের মতো বাড়ি তৈরি করতে পারে না আবার মনের মতো বাড়িকে সাজাতেও পারে না তাই তারা আবার যখন তাদের মধ্যে কোন বিপদের আশঙ্কা আসে মেয়ের বিয়ে দেওয়া বা হঠাৎ করে শরীর অসুস্থ হওয়া তখন তাদেরকে ঋণ নেওয়ার কথা ভাবতে হয় এই ঋণ হল একজন বাড়ির বাইরে অর্থাৎ তাদের পরিবারের একজন না হয়ে বাড়ির বাইরের সমাজের একজন ধনী ব্যক্তি যার কাছ থেকে তারা পর্যাপ্ত পরিমাণে টাকা পাবে কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণে টাকার দ্বিগুণ টাকা তাদেরকে ফেরত দিতে হবে এটাকেই তারা ঋণ নেওয়া বলে এদের এই রকমভাবেই চলতে থাকে তারা তাদের প্রয়োজনে তারা সেই প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে টাকা নেয় এবং সেই টাকা দ্বিগুণ পরিমাণে সেই প্রভাবশালী ব্যক্তিকে ফেরত দেওয়ার কথা বলে এবং ফেরত দিয়েও আসে এইভাবেই তারা তাদের শখ আহ্লাদ বা বিপদ আপদ কাটিয়ে ওঠে আমার মনে হয় এইভাবে ঋণ নেওয়াও উচিত নয় ঋণ দেওয়া বা ঋণ নেওয়া দুটোরই কোন প্রয়োজন নেই কারও বিপদে আপদে প্রভাবশালী ব্যক্তি তারা সাহায্য করতে পারে আবার ওই গরীব মানুষটা ওই ঋণ ওই ভাবে চড়া সুদে না নিয়ে তারা পরিশ্রম করে সেই ঋণ ফেরত দিতে পারে অর্থাৎ ওই টাকার পরিবর্তে তারা পরিশ্রম করে তারা সেই টাকা ফেরত দেওয়ার কথা ভাবতে পারে তবেই সমাজের একটা ধনী এবং দরিদ্র শ্রেণীর মানুষের মধ্যে সমতা লক্ষ্য করা যাবে আমার মনে হয় ঋণ নেওয়া ভালো কিন্তু সেই ডবল মাপের টাকা ওই ফেরত দেওয়া সেই সাধারণ মানুষটির পক্ষে সত্যিই খুব কষ্টকর যেহেতু সমাজের মধ্যেই কেউ ধনী কেউ গরীব থাকতেই পারে কিন্তু সেই ধনী ব্যক্তির গরীব ব্যক্তিকে সাহায্য করা উচিত সে তার শখ পূরণের জন্য বা তার বিপদের বিপদে পড়ার জন্য তবেই সে ঋণ নেয় কিন্তু সেই ঋণের ডবল ঋণ তাকে পরিশোধ করতে হয় এইভাবেই তাদের জীবন চলে এতে তাদের আবার জীবনে নানা রকম কষ্টও নেমে আসে কিন্তু আবার কারও কারও জীবন এর জন্য শেষও হয়ে যায় তারা ঋণ পরিশোধ করতে পারে না সেই ঋণ পরিশোধের কথা ভেবে তারা মৃত্যু পর্যন্ত বরণ করে বাড়িতে নানারকম সাংসারিক অশান্তি লেগে থাকে এর ফলে তাদের নানারকম সমস্যার সম্মুখীন হতে হয় ঋণ নিতে গিয়ে তারা নানারকম আরও বিপদে জড়িয়ে পড়ে সেই ঋণ পরিশোধ করার ক্ষমতা সবার থাকে না কিছু কিছু মানুষ সেই ঋণ পরিশোধ করে উঠতে পারে আবার কিছু কিছু মানুষ সেই ঋণ পরিশোধ করতে পারে না তারা এর জন্য একেক জন যে প্রভাবশালী সমাজের ব্যক্তির কাছে যান তারা আমার মনে হয় তাদের ওদেরকে সাহায্য করা উচিত তাহলে এই এইভাবে সমাজের বৈষম্যতা নষ্ট কেটে যাবে এবং সমাজে এক সমতা বজায় থাকবে ধনী এবং গরীবের মধ্যে এত সমস্যা থাকবে না